আমি সেকেন্ড ইয়ার পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছিলো তখন আমি পরিস্থিতির চাপে বা সবকিছু দেখে শুনে আমি ঠিক করেছিলাম যে আমি আর পড়াশোনা করবো না পড়াশোনা ছেড়ে দেবো কিন্তু সেই মুহুর্তে আমার স্বামী আমার হাত না ছেড়ে দিয়ে সে কিন্তু চেষ্টা করেছিলো যাতে আমি আরও পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারি আমি ইতিহাস ভূগোল পড়তে খুব ভালোবাসি তাই আমার স্বামী নিজের থেকে সেই ইতিহাস ভূগোল পড়িয়ে আমাকে সেও ভুল পথ থেকে আবার নতুন করে পড়াশোনার জগতে ফিরিয়ে এনেছিলো এইভাবেই কিন্তু পরিস্থিতি ঠিক দিয়ে সামাল দিয়ে গিয়েছিলো